আমি আমার স্কুল থেকে দু বার ট্রিপে গিয়েছিলাম প্রথমবার আমি গিয়েছিলাম অযোধ্যা পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে সেখানে গিয়ে আমি অত্যন্ত আনন্দিত উপভোগ করেছিলাম সেখানের জায়গাগুলি ছিল অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় যা আমাদেরকে প্রভাবিত করে থাকে এবং সেখানের আমরা সব থেকে বেশি প্রভাবিত হয়েছিলাম পাহাড়ি ঝর্ণাটা দেখে ঝর্ণার সোন্দর্য ছিল এতটাই সুন্দর এবং মনোরম যা সকলের মনকেই উৎফুল্লিত করে তোলে এবং আকর্ষণীয় করে তোলে এটি একটি সৌন্দর্যময় প্রাকৃতিক ঝর্ণা ছিল যা ঠাণ্ডা জলে পুষ্ট ছিল এবং পাহাড়টি অত্যন্ত সুন্দর একটি পাহাড় সেই এলাকায় গেলে আমরা দেখতে পাই সেই ঝর্ণা ছাড়াও আরও অন্যান্য যে ঘোরার জায়গাগুলি রয়েছে সেগুলো হচ্ছে ড্যাম এবং সেখানে একটি মন্দির রয়েছে যেটির মধ্যে একটি দুর্গা প্রতিমা রয়েছে যেটি পুরোপুরি কাঠের তৈরি সেখানে একটি প্রদীপ জ্বালানো থাকে যা সারা বছর জ্বলতে থাকে এসমস্ত জায়গাগুলি অত্যন্ত আকর্ষণীয় যা সকলকে আকর্ষিত করে তোলে এই জায়গাগুলিতে যাওয়ার জন্য এবং এই জায়গা সকলে বারবার যেতে চায় তাছাড়া আমি আরেকবার যেখানে গিয়েছিলাম সেটি হচ্ছে মাইথন ঝাড়খণ্ড রাজ্যের মাইথন ঘুরতে গিয়েছিলাম সেইটি একটি ড্যাম সেখানে আমরা জলবিদ্যুৎ তৈরি দেখতে পেয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা দেখেছিলাম প্রথমবার কয়লা খনি নিজের চোখের সামনে থেকে সেখানে একটি মুক্ত কয়লাখনি ছিল যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম কীভাবে কয়লা উত্তোলন করা হয় এবং কয়লা কীভাবে নিয়ে যাওয়া হয় এবং কয়লা দ্বারা কাজ করা হয় মাইথনে গিয়ে তাছাড়া আমরা দেখেছিলাম যে ড্যামের সৌন্দর্য ড্যামের সৌন্দর্য ছিল প্রায় সমুদ্রের মতই ড্যামটি ছিল অত্যন্ত বড় এবং এখানে জলবিদ্যুৎ তৈরির পদ্ধতি আমরা দেখেছিলাম এই ড্যামে মাঝে মাঝে ছিল কয়েকটি ছোট ছোট দ্বীপ সেই দ্বীপগুলিতেও আমরা গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা বোটিংয়ের আনন্দ উপভোগ করতে পেরেছিলাম এই দ্বীপগুলি অত্যন্ত সৌন্দর্যময় ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই সমস্ত দ্বীপগুলি এবং এই জায়গাগুলি অত্যন্ত সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জন্য এই জায়গাগুলি যেতে আমার বারবার ভালো লাগে এবং সেখানে গিয়ে আমরা দেখেছিলাম যে ওই দ্বীপ থেকে যে আমরা যখন দেখি অন্যদিকে তখন সেটা আমাদের প্রায় সমুদ্রের মতই লাগে এবং এই সৌন্দর্যপূর্ণময় জায়গাটি আমাদের মনকে আকর্ষিত করে বারবার যাওয়ার জন্য